আচ্ছা লিপি বলো তো আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আর রয়্যাল থেকে খেতে ইচ্ছে করছে তা রয়্যালের এখন রেটিংটা কিরকম চলছে রিভিউ কিরকম চলছে আমার নেট তো কাজ করছে না তুমি তোমার ইন্টারনেটটা খুলে আমাকে বলো কেমন রেটিং চলছে রিভিউটা কী বলছে খাওয়া যাবে কি যাবে না বা অন্য কোথাও এর থেকেও ভালো যদি থাকে আমাকে একটু বলো তাহলে আমি একটু জানতে পারি আমি কিনে খাবো আমার ভীষণ খেতে ইচ্ছা হচ্ছে